এটা সিতেশ ট্রাভেল এজেন্সি তো আমি চন্দ্রকোনা থেকে বলছি যে আমার পরিবার ও প্রতিবেশী মিলে মোট চল্লিশ জন পুরী বেড়াতে যেতে চায় শুনেছি আপনার অনেকগুলি গাড়ি আছে তো আমাকে একটা গাড়ি দিতে পারবেন ওই ছয় সাত দিনের জন্য গাড়ির অবস্থা যেন ভালো হয় রাস্তার মধ্যে যেন না কোন সমস্যা হয় আর যাওয়ার সময় যেসব দেখার জায়গা আছে সেগুলো কিন্তু দেখাতে হবে কত ভাড়া দিতে হবে যদি একটু বলেন তাহলে ভালো হয়